হ্যাঁ বলছি বলুন কী দরকার

হ্যাঁ আমার দোকান তো সমস্ত কম্পানিতে যে সমস্ত কোম্পানিতে ট্রান্সফার ক সিম ট্রান্সফার করা হয় মানে পোর্ট করা হয়

কী কী সুবিধা বলতে আপনার ফোনের বয়ো আপনার সিমের বয়স কি নব্বই দিন পেরিয়ে গিয়েছে আচ্ছা দু হাজার হয়ে গেছে তো তো আপনার আট বয়স কি আঠেরো বছর হয়ে গিয়েছে আচ্ছা আপনার নিজেস্ব আধার কার্ড আছে আচ্ছা আর এবার আপনার ফিঙ্গার পিন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে তো বা ফিঙ্গার প্রিন্ট নেয় তো ভালোভাবে আচ্ছা তো আপনি এয়ারটেল থেকে ভিআই করবেন তো আপনার খরচ আসবে পঞ্চাশ টাকা তো এ ক্ষেত্রে আমাদের এখন ভিআই কোম্পানি থেকে অফার চলছে যে যদি আপনার রিচার্জ থাকে তো রিচার্জ থাকা অবস্থায় পঞ্চাশ টাকা যে চার্জটা নেওয়া হতো সেই চার্জটা এখন ফ্রিতে হয়ে যাবে এবং সে ক্ষেত্রে আপনি ভি আইয়ে এলে পাবেন দুশো নিরানব্বই টাকার রিচার্জ দেড় জিবি পার ডে আঠাশ দিনের জন্য দেড় জিবি পার ডে নিন আঠাশ দিনের জন্য এবং রাত বারোটা থেকে ছটা পযন্ত আনলিমিটেড নেটওয়ার্ক ব্যবহার এই যা ডাটা ব্যবহার করার আপনার যদি রিচার্জ থাকে তাহলে সেই গামলাটি দেওয়া হবে না না অন্য কিছু বলতে শীতকালে আপনার অ দুটি উ ইয়ে আছে অপশান আছে হয় গামলা নয় ঠিক চাদর

হুম আপনার রিচার্জ থাকলে আপনার কোনো টাকা লাগবে না

ও হ্যাঁ তাহলে তাহলে তাহলে রিচার্জ আছে তো আপনার ফ্রিতে হয়ে যাবে তো সে ক্ষেত্রে আমাদের চার পোর্ট আউট করার পর চার দিন টাইম লাগবে তারপর আপনার ভি আয়ে আপনার সিমটি চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা দোকানে এসে কথা হুম